হ্যালো হ্যাঁ কেমন আছিস হ্যাঁ রে রাজা ভালো আছি আর বল রাজ ক্লা পড়াশোনা কেমন চলছে তোর আরে আমি আমি না মনে করছি কোন বেকার স্কুলে ভর্তি হয়ে গেছি রে একদম ভাল লাগছে না হ্যাঁ আর আমি জানিস বাবাকে কতো করে বলেছিলাম যে বেঙ্গলি মিডিয়ামে পড়িও না ইংলিশ মিডিয়ামে পড়ো এখন বাবাও পস্তাচ্ছে হ্যাঁ আর আর খালি আর খালি খালি সব কথাতে খালি বাংলা বলে কোনো ইংলিশ প্রয়োগই করে না হ্যাঁ হ্যাঁ ম্যামের কোনো কিছু কোনো সময় মনেই পড়ে না ফালতু হ্যাঁ সে তো আছে আর রুলস রেগুলেশানের কথা তো বাদই দে আর হেড স্যার খালি চিৎকার করে বিনা কারণে আমাদের উপরে চিৎকার করে কী হবে হ্যাঁ খালি বিনা কারণে চিৎকার করে কোনো রুলস রেগুলেশান নিজেই তো মানে না নিজে প্রত্যেক দিন বসে বসে বিড়ি খায় অবশ্যই আমি আমি এই কারণেই আমি এই কারণেই বাবাকে বলেছিলাম যে বাবা এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো বেঙ্গলি মিডিয়াম মানেই বেচ্ছিরি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক করছিস ঠিক হ্যাঁ আমি ডন বস্কে কালকে পরীক্ষা দিতে যাবো হ্যাঁ ডন বক্সে ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানে ভর্তি হবো ভেবেছি স্কুলটা খুব ভালো নাম করা স্কুল ওখানে পরীক্ষা দিতে যাবো আশা করি পাশ যদি হয়ে যাই তাহলে নিয়ে নেবে কালকে দশটা থেকে রে হ্যাঁ এমনি জাস্ট জেনারেল নলেজ মানে তোর নামের সিগনেচার করতে পারছিস কি না প্রত্যেকটা জিনিস ইংলিশে জানিস কি না প্রত্যেকটা শেপকে ইংলিশে জানিস কি না ওগুলোই শুধু জানতে হয় আর কিছু না ঠিক আছে আমি তোকে ফোন করবো আরে আমি তো যা আরে আমি তো জানতাম না না যে তুও মানে ছাড়তে চাইছিস আমি যদি জানতাম তাহলে তোকে আগে থেকেই বলতাম হ্যাঁ আর ইংলিশ মিডিয়ামে থাকলে অনেক কিছু নতুন নতুন শিখতে পারবো মেন কথা ইংলিশ শিখতে পারবো আর বাংলা শিখে কী হবে এখন যে কোনো চাকরিতে যে কোনো ইন্টারভিউয়ে হচ্ছে পরি পো এক্সামিনার তাকেই পছন্দ করে যে ইংলিশ বলতে পারে আর যে বাংলা বলতে পারে তাকে তো ইন্টারভিউই নেয় না একদম রে তুই তো একদম ঠিক কথা বলেছিস ঠিক ঠিক আছে চল কালকে আমি তোকে ফোন করবো বেরোনোর নার আগে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি রে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখ